ঝাড়গ্রাম জেলায় বিভিন্ন ধরণের গাছপালা দেখা যায় এখানে প্রাকৃতিকভাবে অনেক বনাঞ্চল রয়েছে তাছাড়াও বর্ধমানের এখানকার মানুষজনেরা খুবই পরিবেশ সচেতন হওয়ার কারণে গাছপালা লাগান এবং সেগুলোর দেখভাল করেন এবং এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরণের পার্ক যেমন ডিয়ার পার্ক বা জুওলজিকাল পার্ক তো এইগুলোর মাধ্যমেও অনেক পশু পাখি সংরক্ষণ হয় এবং গাছপালাও সংরক্ষিত হচ্ছে এছাড়াও এখানকার যে সাম্প্রতিক উৎসবগুলো রয়েছে সেই উৎসবের মাধ্যমেও এখানকার মানুষ গাছ লাগান এবং এখানকার পরিবেশ যথেষ্ট ভালো আছে আর এখানকার বাস্তুতন্ত্র এই সব প্রভাব বিস্তার ঘটেছে এখানকার বাস্তুতন্ত্রে থাকা বিভিন্ন পশু পাখি থেকে কীট পতঙ্গ সব কিছুই ভালোভাবে আছে